হ্যালো শোন না আমি এই মাসে অফিস থেকে রিটায়ারমেন্ট নেব তাই আমি ভাবছিলাম বিশ্ব ভ্রমণ করব হ্যাঁ আমি ভাবছিলাম যে প্রথমে বেনারস ঘুরতে যাব তারপরে হরিদ্বার তারপর ঋষিকেশ এবং অমরনাথ ঘুরতে যাব এইসব জায়গাগুলো আমার খুব ভালো লাগে কিন্তু সময়ের কারণে আমার ঘুরতে যাওয়া হয় না এবং অফিসের ব্যস্ততার কারণে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমি ভাবছিলাম প্রথমে বেনারস যাব সেখানে গঙ্গা আরতি দেখতে খুব ভালো লাগে সেখানে শিবের নানা ধরনের মন্দির আছে ভাবছি যাব তোর সাথে একটা কথা বলার ছিল আমি তো কিছু দিনের মধ্যে অবসর নিচ্ছি তা আমার তো পাসপোর্ট আছে এই পাসপোর্টের সাথে আমি আমার অবসরপ্রাপ্ত সেটা আপডেট করব তা কী কী নথি লাগবে জানিস আচ্ছা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আর অফিসের কিছু ডকুমেন্টস লাগলে হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে রাখছি রে ভালো থাকিস ধন্যবাদ